আমি মেদনীপুরের একটি দোকান থেকে একটি কুর্তি কিনেছিলাম কুর্তিটি কিছুদিন যাবত ব্যবহার করার পর দেখলাম কুর্তিটি থেকে রোঁয়া উঠছে এবং কিছু দিন পরে কুর্তিটি টানা হয়ে ছিড়ে গেল মনে হয় কাপড়টি পচা ছিল